হ্যালো হ্যাঁ এটা কী রয়্যাল সাগর ফুড প্লাজা হ্যাঁ আমি ফোন করেছিলাম নাম্বারটা সেভ করে রেখেছেন তাহলে ভালো লাগলো হ্যাঁ আমি ফোন করছিলাম আপনি মালিক তো হ্যাঁ সেই নাম্বারটাই সেই জন্য আমি করলাম আপনাকেই ফোনটা হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ আসলে আমি ফোন করছিলাম যে আমার কিছু খাবার লাগবে হ্যাঁ খাবার বলতে হ্যাঁ আমার প্রিয় খাবারই অর্ডার করতুম করবো সেই জন্য ফোন করছিলাম হ্যাঁ ওই জন্যেই ফোন করেছিলাম আপনি তো জানেন না হ্যাঁ তাহলে যখন জানেন তবু আমি বলে দিই হ্যাঁ অর্ডার করবো বলতে একার জন্য না আসলে বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছি তো সেই অনুষ্ঠানে অনুষ্ঠান ঠিক নয় অনেক আত্মীয়স্বজন এসেছে আর কি তো সেই জন্য সবাই মিলে আনন্দ হৈচৈ করবো এবং আমার প্রিয় খাবারই বলছে তোমার যেগুলো প্রিয় খাবার সেই খাবারগুলোই অডার করো সেগুলোই আমরা খাবো তো তাহলে আমার প্রিয় খাবারগুলো অর্ডার করি এবার তার মধ্যে বাড়ির লোকেরও আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার বাড়ির লোকেরাও পছন্দ করে হ্যাঁ তাহলে ওই একই রকম হয়ে যাবে আর কি হ্যাঁ তাহলে আপনি লিস্টটা করে নিন আমি বলে দিচ্ছি খাবারগুলো সবার প্রথমে লিখুন চিকেন বিরিয়ানি লেগপিসগুলো অবশ্যই দিবেন ওটা দশ প্লেট করে দেবেন হ্যাঁ আমি ওই জন্যই ফোন করছিলাম এছাড়া রয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসও দশ প্লেট চিলি চিকেন আছে ওটা পনেরো প্লেট করবেন আর ভেজিটেবিল চপ আছে ওটাও তিরিশটা করবেন নান পঁচিশ পিস করবেন এছাড়াও চিকেন চাপ দিয়ে দেবেন দু প্লেট হ্যাঁ হ্যাঁ দু প্লেট হলেই ওটা হয়ে যাবে আর পিজ্জাও দেবেন বাকি খুদে খুদে আছে তারা পিৎজা খেতে চাইছে পিজ্জা ধরুন পাঁচ পাঁচ পিস করে দেবেন থাহলে পাঁচটা হ্যাঁ ফুল ফুল সাইজ পাঁচটা করে দেবেন হ্যাঁ তাহলে কোকা কলা না স্প্রাইট কোনটা রাখছেন স্প্রাইটটা রাখছিলেন কদিন ও আচ্ছা স্প্রাইট এসেছে তাহলে স্প্রাইটটা করে দেবেন আর তাছাড়াও কী দিই মাটন দিয়ে দেবেন মাটন পঁচিশ পঁচিশ প্লেট না ওতও লাগবে না ওই দশ প্লেটের মত করে দেবেন আর পকোড়া দেবেন সবাই তো আছে তাহলে স্ন্যাক্সও কিছু লাগবে তো পকোড়া চিকেন পকোড়া করে দিবেন পঞ্চাশ পিস হ্যাঁ এগুলো হলেই হয়ে যাবে তাহলে আর একবার বলে দিই না না ও নোট করে নিয়েছেন ঠিক আছে তাহলে এটা লাগবে আমার আপনি কালকে সন্ধ্যায় ডেলিভারিটা অ দেবেন তাহলে হ্যাঁ এগুলো আমার পছন্দেরই খাবার আর আপনার দামগুলো এখানে কীরকম আছে আগের যে কোয়ালিটি ছিলো সেরকমই আছে আর এমনি কোয়ান্টিটিও সব একই তো না কি বেড়েছে ও কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে বিরিয়ানিতে বাড়িয়েছেন আচ্ছা কত বাড়িয়েছেন কুড়ি করে বাড়িয়েছেন তাইতো একশো আশি আচ্ছা ঠিক আছে কোনও সমস্যা তো আর নেই তাহলে ওই করে দেবেন দিয়ে লিস্টটা তাহলে পাঠিয়ে দেবেন ওই ডেলিভারি বয়ের হাতে আমি তাহলে ওকেই একদম ক্যাশ পেমেন্ট করবো এবারে আর অনলাইন করবো না ক্যাশে দেব তাহলে সময় মতো ওটা অবশ্যই পাঠিয়ে দেবেন আমি তাহলে ইয়ে করে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ করে নেব অবশ্যই ওটা পাঠিয়ে দেব অবশ্যই পেমেন্ট করে দেব ঠিক আছে অবশ্যই সময়টা অন্তত আপনি দেখবেন কারণ আমি যেহেতু আপনার এই রেস্তোরাঁ প্রিয় আমি এখানে আপনাদের বহুদিন ধরে আসছি আর আপনিও সেই সূত্রে আপনাকে চেনেন এবং আমার প্রিয় খাবারগুলোও জানেন তো আমি সেগুলোই আবার অর্ডার করলাম একটু দেখবেন অবশ্যই হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি অর্ডারটা ঠিকমতো ডেলিভারি করে দেবেন ধন্যবাদ